বাংলা ভাষা সব থেকে বেশি প্রভাবিত হচ্ছে ইংরাজি ভাষার মাধ্যমে শুধু বাংলা কেন বাংলা হিন্দি যে কোনো ভাষাই বাইরের ইংরাজি ভাষায় স্কোপটাই সব থেকে বেশি সমস্ত কথার মধ্যেই আমাদের ইংরাজি টার্মস চলে আসে এবং সেজন্য ইংরাজি ভাষায় আমাদের বাংলা ভাষা বা সংস্কি যে কোনো ভাষাকেই বেশি প্রভাবিত করছে যেমন আমরা সম আমাদের কথা মাধ্যে যে কো এমন ছোটো ছোটো ইংরাজি শব্দ আমরা যোগ করে ফেলছি যেগুলো আমরা হয়তো বুঝতেও পারছি না এবং তার বাংলা ভাষা বাংলা শব্দ যদি আমরা খুঁজতে যাই সেগুলো আমাদেরকে ভাবতে হচ্ছে এভাবে ইংরাজি ভাষা আমাদের বাংলার মধ্যে অনেকটাই ঢুকে গেছে যেটা আমাদেরকে সহজ সরল মনে হয় এবং সেটা আমাদের কাছে বাংলা ভাষার সমান হয়ে গেছে